হ্যালো দাদা আমি আপনার সেই ক্যাবটা বুক করেছিলাম কাল সকাল সাড়ে ছটার সময় সেখান থেকেই বলছি দাদা আমি আপনাকে যে জায়গার থেকে নিতে বলেছিলাম আমি কিন্তু সেই জায়গায় নেই সেখানের পরিবেশটা অত ভালো না এবং চারদিকে নোংরা সেখানে আমি থাকতে পারছিলাম না ফলে বাধ্য হয়ে আমাকে সেখান থেকে সরে যেতে হয়েছে বা বিভিন্ন মানুষজনও মানে কীরকম আচার আচরণ তাদের আমি সমস্যই পড়ে দিচ্ছি জলেরও ব্যবস্থা সেরকম সেখানে নেই খাবার দাবারও সেরকমভাবে নেই বাজারটাও অনেকটা দূরে তাহলে আমি মেয়ে হয় খুবই অসুবিদায় পড়ে গেছিলাম এর বাধ্য হয়ে আমাকে দাদা সরে যেতে হয়েছে সেখানে প্লিস আমি যে বর্তমান জায়গায় আছি দাদা আপনি এসে আমাকে সেখান থেকে নিয়ে যান কিন্তু যে জায়গায় আমি ছিলাম সেখান থেকে বেশি দূর নয় কয়েক দশ মিনিটের রাস্তা বটে দাদা আপনি আপনি প্লিস আমাকে কিন্তু এখান থেকে নিয়ে যান আমি এই মুহুর্তে আমার তো আর কোনো ক্যাবের নাম্বার নেই আপনার নাম্বারটা আমার কাছে ছিলো আমি সেখান থেকে বুক করেছি আমি এই পরিস্থিতিতে আর কিছু ভেবে পাচ্ছি না আপনি দয়া করে আমাকে এসে এখান থেকে নিয়ে যান কিন্তু আপনারা বিশেষ কিছু অসুবিধা হবে না আমি আপনাকে লোকেশানটা বলে দিচ্ছি লোকেশানটা হচ্ছে আমি যে স্কুল মোড়ের পিছনটাতে ছিলাম শিমলাপাল মদন মোহন হাইস্কুলের

তার পাসটিতিই আছি সেখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে সেখানে ফুটবল গ্রাউন্ড আছে রাজগঞ্জে ফুটবল গ্রাউন্ডের অপোজিটে যেখানে একটি মিষ্টি দোকান আছে নাম হচ্ছে মন্তেশ্বরী মিষ্টান্ন ভান্ডার সেখানে আমি দাঁড়িয়ে আছি আপনি দাদা প্লিজ আসুন আমি এই মুহুর্তে কিছু ভেবে পাচ্ছি না কি করবো এইটুকু উপকার করলে আমার খুবই ভালো হয় কারণ আমি খুবই অসুবিধায় পড়ে গেছি আর এই মুহুর্তে এখানের পরিস্থিতি তো বুঝতে পারচ্ছেন যে আমি রাতটা অনেকটা হয়ে গেছে আমি একটা মেয়ে কি করে একা পারি বলুন তো তালে আপনি দাদা এই উপকারটা করলে আমি সারা জীবন মনে রাখবো আমি কক্ষনো আপনার এই উপকার ভুলতে পারবো না কারণ এই আপনার হেল্প আমার একান্তই প্রয়োজন এখন আপনার দাদা কোনো অসুবিধা হবেনা যে জায়গায় আপনি আসতেন তার থেকে দশ মিনিটের পথ আপনি একটু নিয়ে যান এই মু